স্থানীয় স্কুলে কোন বাচ্চাকে ভর্তি করতে গেলে যেই নথিগুলি প্রয়োজন সেগুলি হল আধার কার্ডের জেরক্স জন্ম সার্টিফিকেটের জেরক্স এবং গার্জেনের সই লাগে এবং ওনারা খতিয়ে দেখেন বাচ্চাটার ছবছর বয়েস হয়ে হয়েছে কিনা ছবছরের যদি কম হয় তাহলে সেই বাচ্চাটিকে ফিরিয়ে দেওয়া হয় ভর্তি নেওয়া হয় না বিনামূল্যেই ভর্তি করা যায় ভর্তির জন্য কোন টাকা পয়সা লাগে না